মাছ ধরার বিষয়ে কিছু সাধারণ পৌরাণিক কাহিনি বা ভুল ধারণা আছে সেই বিষয়ে আমি কিছু কিছু জিনিস জানি কিন্তু যেহেতু এইসব পৌরাণিক বিষয়ে বিশ্বাস করি না তাই আমি এই পৌরাণিক বিষয় সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না বা বলতে চাই না